পশ্চিমবঙ্গ একটি জনবসতিপূর্ণ রাজ্য এখানে অনেক মানুষের বসবাস তাই সমস্ত মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া একটি বড়ো চ্যালেঞ্জের ব্যাপার তবুও সাধারণ মানুষ অনেকটাই ভালো স্বাস্থ্য পরিষেবা পায় এখানে স্বাস্থ্য উদ্বেগগুলিও যথেষ্ট যেমন বিভিন্ন ভাইরাস গঠিত রোগ যেমন যক্ষা কলেরা টাইফয়েড ডেঙ্গু জ্বর চিকেনগুনিয়া এই সমস্ত অসুখগুলিও উদ্বেগের কারণ